প্রকৃতির দিকে আমাদের সকলেরই নজর দেওয়া উচিত যাতে গাছপালা না কাটা হয় ছোটো থেকেই আমাদের বাবা মায়েরা শিখিয়েছেন একটা ছোটো গাছকে কীভাবে বড়ো করা এবং সেই একটি গাছই আমাদের কত জনের যে প্রাণের সঞ্চার ঘটায় তার ক্ষেত সেটা জানার বিষয় নিশ্চয়ই কেউ এখনও অজানা নেই তো এই সব গাছ যখন কেটে ফেলা হয় তখন অনেক প্রাণীর যেমন পাখিদের বাসস্থান চলে যায় সেই রকমই গাছ আমাদের ছায়া দেয় তো যে সব দিনমজুর আছে তারা যখন গাছের তলায় একটু বিশ্রামের কথা ভাবে আমরা তাদেরকে সেই আরামটার থেকেও বঞ্চিত করছি আমাদের নজর দেওয়া উচিত পুকুরের উপর কারণ পুকুরে থাকে মাছ এবং সেই মাছগুলো জলের অভাবে বা দূষণের জন্য মরে যাচ্ছে সেগুলোর বিষয়ে আমাদেরকে সত্যিই নজর দেওয়া উচিত